উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে থাকা প্রধান কিছু সাংস্কৃতিক পার্থক্য রয়েছে যেমন আচার খাদ্য পোশাক আবহাওয়া রাজনীতি সাক্ষরতা ভূগোল সুযোগ সব কিছুই পার্থক্য রয়েছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মানুষের মধ্যে সেভাবে দেখা যায় উত্তর ভারতের মানুষ ও দক্ষিণ ভারতের মানুষের ভাষায় পার্থক্য দেখা যায় ভাষার পার্থক্য দক্ষিণ ভারতের মানুষের ভাষার টান এক রকম থাকে তাদের কথাবার্তা বলার ধরন আরেক রকম থাকে এবং উত্তর ভারতে মানুষের এক রকম থাকে আর খাদ্য এখানকার মানুষের খাদ্যের বিভিন্নতা দক্ষিণ ভারতের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে দিনে হ্যাঁ মানে দুপুরবেলা রাত্রিবেলা ভাত খেতে পছন্দ করে কিন্তু দক্ষিণ উত্তর ভারতের মানুষ সেটা পছন্দ করে না তাদের খাবারের প্রচুর পরিবর্তন আছে আর পোশাকেরও পরিবর্তন হয়েছে দক্ষিণ ভারতের মানুষ সাধারণত যেহেতু বাঙালির বাস বেশি তো তারা সাধারণত শাড়ি ধুতি পাঞ্জাবি এসবগুলোই পরে কিন্তু উত্তর ভারতের মানুষ একটু আধুনিক বেশি তো তারা সেই রকমই পোশাক পরে রাজনীতির ক্ষেত্রে হচ্ছে দক্ষিণ ভারতের মানুষ মারামারি কাটাকাটি খুনোখুনি অবধি করে রাজনীতির জন্য কিন্তু উত্তর ভারতের মানুষ সেদিকটা করে না আমার মনে হয় এদিকটা বেশি শান্ত প্লাস সাক্ষরতার হারেরও পার্থক্য দেখা যায় এছাড়া আবহাওয়া দক্ষিণ ভারতের আবহাওয়া একটু বেশি গরম এবং সেই সেই তুলনায় উত্তর ভারতের আবহাওয়া অনেকটা বেশি ঠান্ডা বলে আমার মনে হয় এবং সুযোগ সুবিধার ক্ষেত্রেও কিছু কিছু দেখা যায় যে দক্ষিণ ভারতের উত্তর ভারতের মধ্যে সুযোগ সুবিধার অনেক পার্থক্য রয়েছে তবুও দক্ষিণ সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠানও আছে যেগুলো যেমন ধরুন দুর্গা পুজো দুটো জায়গায়ই হয়তো দুর্গা পুজো হয় কিন্তু দুটো জায়গা দুর্গা পুজো পালন করার যে মাঝখানে যে আচার অনুষ্ঠান রীতিনীতিগুলো আমরা মেনে চলি সেইগুলো আলাদা তো উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে এই সাংস্কৃতিক পার্থক্যগুলি লক্ষ্য করা যায়